হ্যাঁ ভালো আমি বলছিলাম আসলে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য মানে ভর্তি ফম ফিল আপ করতে গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজে ওরা বলছ চার বছরের কোর্স আছে আর প্রত্যেক মানে এই যে চার বছর ধরুন সেমিস্টার ফিস ছ হাজার দিতে হবে সেমিস্টার ফিস পঞ্চাশ হাজার করে আছে তো আমি চাইছিলাম এটা ভর্তি হতে কারণ এতে বেরোলে ভালো ডিগ্রির সাথে গ্র্যাজুয়েশান সাথে সাথতে চাকরি প্লেসমেন্টও দিয়ে দেবে তো আমি কি করবো এখন যদি তুমি বলো তাহলে আমি ভর্তি হতাম আমি দেখছিলাম ওটা যদি যা হোক করে আমি পাস আউট হয়ে যেতে পারি ভালো কোয়ালিফিকেশানের সাথে তাহলে গ্র্যাজুয়েশানও হয়ে যাবে আমার কোম্পানিতেতে মানে চাকরিও হয়ে যাবে ভালো স্যালারির সাথে সুতরাং কম যদি একটু আমি চেষ্টা করো তাহলে আমরা করতে পারি মানে ভর্তি হতে পারি আমি দেখছি এটা যত সমম্ভব ভালো হবে কিন্তু স্কলারশিপও পেয়ে যাবো হয়তো দেখছি চার বছরের কোর্স কিন্তু বেরোলে একটা ভালো প্লেসমেন্ট নেবে ওই জন্যই আমি বলছিলাম যদি ভর্তি হয়ে যেতে পার